সময়ের সাথে সাথে নারীদের ভূমিকা পরিবর্তন বহু হয়েছে তার মধ্যে আমি প্রথমেই যেটা বলব সেটা বলি বালিকা বিবাহ আগেকার দিনে খুব ছোটোবেলায় ছোটো ছোটো মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হত এখন সেটা সরকারের উদ্যোগেই হোক আর মানুষজন ভেবেচিন্তে যেটা মানে ভেবেছে যে এত ছোটোবেলায় বিয়ে দেওয়াটা ঠিক নয় সেটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন মেয়েদের ঠিক একটা বয়সে মোটামুটি একুশ বছর পার হলে বা আঠেরো বছর পার হলে তবেই বিয়ে হয় এটা একটা বিরাট বড়ো পরিবর্তন আর হয়েছে লেখাপড়ায় আগেকার দিনে মেয়েদের লেখাপড়ার যেন সেরকম কোনো দরকার নেই নেইই একদম তা না সে অনেক অনেক আমাদের মানে বিদুষী মহিলারা আছেন যারা অনেক উচ্চশিক্ষিত হয়েছিলেন কিন্তু সাধারণ আমাদের সব পরিবারে মেয়েদের পড়াটার ব্যাপারে অতটা কেউ গুরুত্ব দিত না কিন্তু এখন এখন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেক মেয়েই প্রায় শিক্ষিত আর আরেকটা পরিবর্তন বলব যেটা আমার ঠিক ভালো লাগে না যেটা পোশাকের ব্যাপার আগেকার দিনে আমাদের নারীদের পোশাক ছিল ভালো বেশ ঢিলেঢালা বড়ো যখন ছোটোবেলায় জামা আর একটু বড়ো হয়ে গেলে শাড়ি শাড়ি সায়া ব্লাউজে মেয়েদেরকে যতটা সুন্দর লাগত এখন মেয়েদের পোশাক আমার আমার মনে হয় ঠিক ঠিক হচ্ছে না মেয়েরাও সেই ছেলেদের মতো জামা প্যান্ট তারপরেও এই খুব মানে যাকে বলব গায়ের সঙ্গে লাগা লাগা জামাকাপড় এইগুলো ঠিক ঠিক মতো মনে হয় না মেয়েদের ভারতীয় নারীদের যে শাড়িতে যতটা সুন্দর লাগে ওইসব পোশাকে ঠিক ঠিক হয় না আরেকটা হয়েছে পরিবর্তন আগেকার দিনে সেরকম দেখা যেত না যে নারীদের অতটা স্বাধীনতা এখন হয়েছে এখন নারীরা নিজেদের স্বাধীনতায় বাইরে বেরোতে পারে বা অনেক বেশীরভাগ নারী নিজেরা একটা কর্মের সঙ্গে যুক্ত আছে যেটা শুধুমাত্র আগেরকার দিনে ছিল ছেলেদের এখন মেয়েরা অধিকাংশ মেয়েই কিন্তু স্বনির্ভর